আমাদের এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে কিন্তু তার মধ্যে সব থেকে সুমিত ট্রাভেল এজেন্সিটাই বেশি ভালো লাগে কারণ হচ্ছে অন্য হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে বেড়াতে গিয়েছি তবে সুমিতের মতোন কেউ ভালো পরিষেবা দিতে পারে নি এবং ওর যেরম গাড়ির বলুন কোয়ালিটি বা টাইম মেনটেন করার হচ্ছে পরিষেবা দেওয়ার বলুন সব কিছু আর খাওয়া দাওয়া বলুন বা হোটেলে গিয়ে কোনো কিছু এক্সট্রা করে আপনাকে চিন্তা করতে হবে না যে হচ্ছে এরম যাচ্ছি এক্সট্রা হচ্ছে আবার রুম ভাড়া নিতে হবে বা অন্য জায়গায় হোটেলে খাওয়া দাওয়া করতে হবে এই সব নিয়ে আপনাদের কোনো হচ্ছে সমস্যা থাকবে না এবং খুব ভালোভাবে পরিষেবা দেয় এবং টাইমটা খুবই ওনারা মেনটেন করে